আমি শুধু অমৃত রেস্টুরেন্ট থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম বার্নপুর নিমতলায় অনেকক্ষণ হল আমি এখনও ডেলিভারি পাইনি তাই ডেলিভারি পার্টনার এখন কোথায় আছে এবং কতক্ষণে আমি সেটা পাব সেটাই আমি বলছি